অনেক ধন্যবাদ আপনি আমার গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে গেলেন আচ্ছা আপনার ভাড়া কত ও একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কাছে তো সত্তর বা আশি টাকার বেশি তো খুচরো নেই আপনি অনলাইনে কি পেমেন্ট নেন ফোনপেতে বা জিপেতে পেটিএমে কিছু ব নেই আপনার কাছে কিছুই নেই তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে কি সেটা দিয়ে দিন তাতে আমি পেমেন্ট করে দিচ্ছি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বাড়িতে একবার ফোন কল করে নিন যে তারা ব্যাক করুক তাহলে আমি টাকাটা আপনাকে দিতে পারব আর টাকাটা না দিতে পারলে তো আমারই একটা খারাপ লাগবে আপনি একটু কাইন্ডলি একটু ব্যবস্থা করুন যাতে আমি টাকাটা দিতে পারি আপনাকে